আমি লাঞ্চে সচরাচর ভাত ডাল ভাজা ভুজি তরকারি এসব জিনিস খাই বা বাড়িতেও রান্না হয় আর ডিনারে রুটি তড়কা ডাল ডিম ফল এসবই থাকে